আমি পাঁচটা প্রসিদ্ধ জেলার নাম বলছি যেগুলোর মদ্যে প্রথমেই বলি উড়িষ্যা রাজ্যের কটক একটি জেলা যেখানে সুভাষচন্দ্র বসুর জন্ম জন্মস্থান সুভাষচন্দ্র বসু ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী বা নেতাজি হিসাবে উল্লেখিত সেই জন্যে কটক খুব একটি প্রসিদ্ধ স্থান দু নম্বরে পশ্চিমবঙ্গের কলকাতা একটি জেলা যেখানে জোড়াসাঁকো বলে একটি জায়গায় বিশ্ববরেণ্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এবং রবীন্দ্রনাথ ঠাকুর আজও আমাদের কাছে একজন নোবেল প্রাইজ প্রাপক হিসেবে খুবই সন্মানীয় এবং সারা পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি তিন নম্বরে আমি বলছি পশ্চিমবঙ্গে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যেখানে একটি পবিত্র তীর্থ স্থান যেটির নাম গঙ্গাসাগর গঙ্গাসাগর হিন্দু সভ হিন্দু জাতির মধ্যে একটি পবিত্রতম স্থান প্রতি বছর গঙ্গাসাগরের মেলা হয় এবং সেই মাঘ মাসে গঙ্গাসাগরের মেলা হয় এবং সেই মেলায় সারা ভারতবর্ষ থেকে প্রচুর পুণ্যার্থী এই গঙ্গাসাগর মেলায় উপস্থিত হন চার নম্বরে পশ্চিমবঙ্গের আরো একটি জেলা যেটি কলকাতা আগেও বলেছি কলকাতায় কালীঘাট কালীঘাট ভারতবর্ষের মধ্যে একটি তীর্থস্থান হিসেবে পরিচিত যেখানে সতীর দেহের অংশ এই কালীঘাটে পড়েছিলো সেই কালীঘাট আজও পর্যন্ত একটি পবিত্র তীর্থ স্থান হিসেবে মানুষের কাছে গণ্য এবং সারা ভারতবর্ষের মানুষ কলকাতায় এলে কালীঘাটে উপস্থিত হন এবং মা কালীকে স্মরণ করেন পাঁচ নম্বরে উত্তরপ্রদেশ ভারতবর্ষের উত্তরপ্রদেশে বারাণসি বলে একটি জেলা সেই জেলায় কাশী বিশ্বনাথের মন্দির যেখানে সারা বিশ্ব এবং ভারতবাসীর মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিশেষত মানুষের ম কাছে একটি পবিত্রতম স্থান এবং বাঙালি মহিলাদের কাছে কাশী বিশ্বনাথ অতি একটি পবিত্রতম স্থান এবং সেখানে তারা বৈধব্য লাভ করে সেখানে বসবাস শুরু করে এবব বাবার চরণে তারা সমর্পণ করে